হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা আমার তো গ্যা গ্যাস লাগবে ও আজকে লাগবে গ্যাস ফুুরিয়ে গিয়েছে রান্নপত্র হচ্ছে রান্নাপত্র হচ্ছে ফুরিয়ে গিয়েছে আছে ফুুরিয়ে গিয়েছে আর গ্যাস কম হচ্ছে কেন কিন্তু এটা এটার এটার ওই ইয়ে আরও কম হয়ে যাচ্ছে অত টাকা কম নিচ্ছে

আর সরকারি তো হয় তাহলে সরকারি তাহলে দু নম্বরই হচ্ছে

টাকার টাকা নিচ্ছে পুরো আবার গ্যাস দিচ্ছে কম ও ওখান থেকে নেটের দেওয়া যাবে না নেটের যা আছে নিতে হবে